আমি আমাদের এখানে কুন্ডু বস্ত্রালয় বলে একটি দোকান থেকে একটা শাড়ি কিনেছিলাম শাড়িটির দাম খুবই অল্প ছিলো কিন্তু শাড়িটি এতো নরম ছিলো এবং তার রং এতো ভালো ছিলো যে আমি অনেকবার ধোয়ার পরেও রং ওঠে নি এতোটুকুনিও এবং কাপড়টা পরেও খুব আরাম পেয়েছিলাম এই কাপড়টা আমি অন্যদেরকেও বলবো কেনার কথা